পুরুলিয়া জেলার ইতিহাস সম্পর্কে যদি নজর ফেলি আমরা তাহলে একটু প্রাচীন যুগ থেকেই শুরু করা যাক প্রথমেই বলা হয় যায় যে জৈন ভগবতী সূত্রে উল্লেখ করা হয় যে পুরুলিয়া জেলা ষোলোটি মহাজনপদের মধ্যে একটি ছিল এবং যেটি ব্রজমনি নামে পরিচিত ছিল বর্তমান পুরুলিয়া জেলা গঠিত হয় তেইশটি পরগনা ও মহল নিয়ে যার নাম হয়েছিল জঙ্গলমহল তারপরে উনিশশো ছাপান্ন সালে পয়লা নভেম্বর বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে বিভক্ত হয় এবং বর্তমান পুরুলিয়া জেলার জন্মগ্রহণ হয় বছরের পর বছর ধরে এটি বিভিন্নভাবে বিবর্তিত হয়েছে এর সংস্কৃতি মানুষজন আদবকায়দা সবদিক থেকেই এ পরিবর্তন হয়েছে এবং মানচিত্রেও কিছুটা পরিবর্তন হয়েছে প্রধান ঘটনা এই প্রাচীন পুরুলিয়ায় বা প্রাচীন যে মানভূম বা সিংভূম অঞ্চল যখন ছিল এখানে সাঁওতাল বিদ্রোহের ঘটনা কথা বলা যায় এই অঞ্চলের মানুষদের হাত ধরেই বা সাঁওতালদের হাত ধরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে ইতিহাস সাঁওতাল বিদ্রোহ আঠেরোশো সতেরোশো সাতান্ন সালে সেই সাঁওতাল বিদ্রোহও এখানের একটা ঘটনা বলাই যায় আর এখানকার প্রধান ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা যদি বলা হয় তাহলে সিধু কানু বিরসা অর্থাৎ বিরসা মুন্ডার কথা বলা যায় যিনি মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন এছাড়াও সিধু কানু নামে দুই ভাই যাঁরা সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন